হ্যালো আপনি কি ইপিএফও অফিস থেকে কথা বলছেন হুম স্যার আমি আমার আগের অফিস থেকে পিএফ অ্যাকাউন্টটা নতুন অফিসে নিয়ে আসতে চাই

হ্যাঁ এই হ্যাঁ এই এক সপ্তাহ হলো আমি নতুন অফিসে জয়েন করেছি হুম আচ্ছা তো কী কী দিতে লাগবে আচ্ছা আমি দিচ্ছি একটু করে দিন না আমার পুরোনো ইউএএন নম্বর হলো এক শূন্য শূন্য চার ছয় আট তিন আর নতুন ইউএএন নম্বর হলো এক চার শূন্য সাত পাঁচ দুই ছয় আট হ্যাঁ একটু বদলে দিন আর আগের অ্যাকাউন্টের নম্বর ছিল আট সাত ছয় শূন্য পাঁচ দুই তিন আট নয় আর নতুন অ্যাকাউন্ট নম্বর হলো দুই শূন্য আট সাত ছয় চার নয় সাত পাঁচ হ্যাঁ আরেকবার বলব দুই শূন্য আট সাত ছয় চার নয় সাত পাঁচ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ